আমি গল্পের বই পড়তে খুবই ভালোবাসি বিভিন্ন ধরনের সাহিত্য আমি পড়ি বিভিন্ন গল্প আমার মন ছুঁয়ে যায় তবে তার মধ্যে একটি গল্প হল দেবদাস শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা সেরা গল্প আমার মতে এই গল্পের শেষে নায়ক মরে যায় এটাই আমার সবথেকে ভাবনার বিষয় গল্পে নায়ক নায়িকা অনেক বছর আলাদা ছিল তারা ছিল ছোটবেলার বন্ধু পরিবারের জন্য তাদেরকে ছোটোবেলাতেই আলাদা করে দেওয়া হয় বিদেশ পড়তে চলে যায় এবং এক সময়ে দেখা যায় নায়ক নায়িকা দুজনেই বড়ো হয়ে গেছে প্রেমে মেতেছিলো কিন্তু হঠাৎ তাদের পারিবারিক অশান্তির কারণে নায়িকা নাম ছিল পারো তাকে অন্য জায়গাতে বিয়ে দেওয়া হয় এবং গল্পের নায়ক ছিল দেবদাস সে পারোর চিন্তায় মদ খেয়ে নিজের জীবন শেষ করে উঠে পড়ে লেগেছিলো তার মধ্যে আরও একজন ছিল চন্দ্রমুখী চন্দ্রমুখী যে দেবদাসকে খুবই ভালোবাসত দেবদাস মনে প্রাণে ছোটোবেলা থেকে একজনকে ভালোবেসে গেছে সেটা হল পারো এবং পারো দেবদাসকেই ভালোবাসত পরিবারের চাপে পারো বিয়ে করে নিলেও সে দেবদাসকে ভুলতে পারেনি এবং শেষ মুহূর্তে দেবদাস মারা যায় পারোর বাড়ির দরজার সামনে আমার মনে আছে ওই মুহূর্তের কথা যখন পারো দেবদাসকে দেখতে ছুটে আসছিলো এবং তার দেবদাসকে না দেখতে দেওয়ার জন্য দরজা বন্ধ করে দেওয়া হয়েছিলো মুহূর্তেই দেবদাস মারাজ মারা যায় আসছিলো তখন সে কারো বাধা না মেনেই চলছিলো কিন্তু তার দেবদাসের শেষ মুখটি দেখতে পারেননি এই রকম ধরনের গল্প আমার খুবই প্রিয় কিন্তু শেষে আমি ওই গল্প দেখে কেঁদে ফেলেছিলাম